নমস্কার ম্যাডাম বলুন আচ্ছা আচ্ছা আপনার কুকুরকে আপনি ট্রেনিং দেবেন তাই তো আচ্ছা ম্যাডাম ট্রেনিং দিতে গেলে আপনার কুকুরটাকে আগে নিয়ে আসতে হবে আমরা একটু দেখব এবং ওর কিছু পরীক্ষাও করব আপনি কখন সময় দিতে পারবেন আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আপনি তাহলে কালকে দুপুরে আপনাকে এগারোটার সময় অ্যাপয়েন্টমেন্ট করে রাখছি বুঝতে পাচ্ছেন আপনি দুপুরবেলা এগারোটার দিকে ওকে কুকুরটাকে নিয়ে আসবেন আমরা কুকুরের ট্রেনিং দিই কিন্তু ঠিকই আছে অসুবিধা হবে না আমরা একটু দেখব আগে বুঝতে পারছেন আর আপনার কখন কী কুকুর খায় বা কীভাবে বাথরুম যায় বা কীভাবে কী আপনারা করেছেন সেটা তো জানি না সেগুলোও একটু জেনে আসবেন বা যে কুকুরটার সেবা করে তাকে একটু নিয়ে আসবেন না ম্যাডাম খাবার যদি আপনারা বলে দেন যে এই খাবারটা দেবো তাহলে আমরা দিতে পারি কারণ হচ্ছে না হলে আপনাদেরকে কিনে দিয়ে যেতে হবে আর খাবারের হচ্ছে আলাদা পয়সা আছে ধরুন ভর্তি ফিজ একটা রয়েছে ওর তো অনেকগুলো চার্জ আছে আমাদের ভর্তি ফিজ রয়েছে এবং যে ট্রেনিং দেবে সেই স্যারকেও দিতে হয় তাছাড়া কোনো কিছু সুবিধা অসুবিধা হলে সে ডাক্তারি খরচাটাও আমাদেরকে দিতে হয় সেই জন্য আপনি আসুন না আসলে ভালো বুঝতে পারবেন আপনারা যেই খাবারটা খাওয়ান সেটাও খাওয়াতে পারেন বা আমরা বিস্কুট কিছু জাতীয় খাবার বা ওদের যে ধরনের খাবার হয় সেই খাবারগুলো আমরা দিয়ে থাকি এবং কীভাবে খেতে হয় সেটাও শেখাই কীভাবে ছুটতে হয় বাথরুম কীভাবে যেতে হয় আমরা ওগুলো সব শিখিয়ে দিই আমাদের এখানে সব রকম ব্যবস্থা আছে আপনি কখন আসবেন ঠিক আছে ঠিক আছে আপনি তাহলে তিনটে সাড়ে তিনটের দিকে ওকে নিয়ে আসবেন তখন ওর ট্রেনিং ক্লাস ক্লাস দেওয়া হবে আর আপনি এখন বরঞ্চ ওর এগারোটার দিকে কালকে একবার এসে ফর্মটা ফিল আপ করে দিয়ে যাবেন আপনি ওকে নিয়ে আসবেন না নিয়ে এসে দেখলেই আপনি বুঝতে পারবেন কী সুবিধা কী অসুবিধা

হ্যাঁ সকালে আপনাকে আসতে হবে ফর্ম ফিল আপের জন্য ওকে আনার দরকার নেই আপনি এসে ফর্মটা ফিল আপ করে দিয়ে যাবেন আপনি এগারোটার দিকে আসুন

ফর্ম ফিল আপ করতে বেশিক্ষণ লাগবে না আধ ঘণ্টা এক ঘণ্টা হলেই হয়ে যাবে ঠিক আছে ম্যাডাম তাড়াতাড়ি আসবেন কারণ আমাদের এখানে যারা থাকে তারাও তো বাড়ি যায় বা তাদের তো সব রকম ব্যবস্থা থাকে এছাড়াও আমাদের সকালেও একটা ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে বুঝতে পারছেন সেখানেও সকালেও কিছু ট্রেনিং দেওয়া হয় বিকেলেও কিছু দেওয়া হয় সকালে যাদের সময় হয় তারা সকালে নেয় যাদের বিকেলে সময় হয় তারা বিকেলে নেয় ঠিক আছে ম্যাডাম আপনি কালকে আসুন না কোনো অসুবিধা হবে না আসুন এসে বাকি কথা বলা হবে বুঝতে পারছেন ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ